যখন আমি ক্লাস সিক্সে পড়ি অর্থাৎ শৈশবে আমি একটি স্কুল ট্রিপে গিয়েছিলাম স্কুল ট্রিপে আমি বন্ধুদের সাথে গিয়েছিলাম এবং সেখানে শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়গণও ছিলেন আমি সেখানে গিয়ে খুব মজা করেছিলাম স্কুলটি ছিলো আমার গ্রামে সেখান থেকে আমরা গিয়েছিলাম শুশুনিয়া পাহাড় এবং মুকুটমণিপুর বাবা আমাকে রাত্রি নটার সময় যেহেতু স্কুল বাসটি ছাড়ছিলো বাবা আমাকে আটটা পঁয়তাল্লিশ মিনিটে স্কুলে নিয়ে এসেছিলো এবং বাস ছাড়ার সময় বাবা আমাকে টাটা করে বাড়ি বাসে তুলে দিয়ে বাড়ি ফিরে গেছিলো তারপর আমি সেই বাসে যাচ্ছিলাম ছোটোবেলায় তখন ক্লাস সিক্স তখন রাস্তায় যেতে যেতে ট্রেন দেখেছিলাম ট্রেনের সেই বগি গুনেছিলাম খুব মজা করছিলাম বন্ধুদের সাথে তারপর আমরা ভোরবেলা গিয়ে মুকুটমণিপুরে পৌঁছাই সেখানে গিয়ে সূর্যা সূর্যের উদয় দেখি সকালবেলা এবং সেখানে লঞ্চে চাপি লঞ্চে করে নদীর মাঝখানে গিয়েছিলাম তারপর চারদিকটা একটু বেলা হওয়ার পর একটু ঘোরা ফেরা করেছিলাম এবং সেখানের প্রাকৃতিক পরিবেশ খুব ভালো ছিলো চারদিক ফুল ছিলো নদী ছিলো জল বয়ে যাচ্ছিলো অনেক লোকজন তাছাড়াও সেখানে একটি মেলা বসেছিলো ওই সব দেখার পর দুপুরে খাওয়া দাওয়া করে মুকুটমণিপুরে আমরা উদ্দেশ্যে রওনা হয়েছিলাম শুশুনিয়া পাহাড়ে এবং সেখানে গিয়ে আমরা পৌঁছাই বিকেল নাগাদ পৌঁছানোর পর সেই বিকেল বিকেল করে আমরা সব বন্ধুরা হাত ধরাধরি করে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকি এবং পাহাড়ের উপরে উঠে সে কি আনন্দ আমাদের আমরা সেখানে সবাই চিৎকার করে নিজেদের নাম বলতে থাকি কারণ সেই চিৎকারের ফলে সেখানে কথাগুলো বারবার শোনা যাচ্ছিলো এবং সেটা আমাদেরকে খুব আনন্দ দিচ্ছিলো তারপর আমরা সেখান থেকে পাথর ছুঁড়ছিলাম নিচের দিকে যেটা খুব মজা দিচ্ছিলো কারণ পাথরটা কতো নিচে যায় দেখছিলাম কারটা কতো বেশি দূরে যায় কারটা কতো জোরে আওয়াজ করে এই সব দেখছিলাম তারপর সেখান থেকে নেমে আসি কিছু খাওয়া দাওয়া করি এবং আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা আবার বাসে উঠে যাই বাসে উঠার পর সেখানে আমাদেরকে টিফিন দেয়া হয় আমরা খাওয়া দাওয়া করি এবং বাড়ি ফিরি রাত্রিবেলা পরের দিন রাত্রিবেলা বাড়ি ফেরার পর বাবা আমাকে আবার স্কুলে আনতে আসে এবং আমি বাড়ি ফিরে যাই